একজন বার্ড ওয়াচার হিসাবে দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে জানতে পারি যে কোন পাখি কি রঙের হয় তার লেজের আঁকার বা রং কেমন কোন পাখির সাইজ বা আঁকার কীরকম ইত্যাদি তার গাায়ের বা ডানার রঙ এবং সাইজ এবং তার আওয়াজ খাবার ধরন ওড়ার ধরন প্রভৃতি নানারকমভাবেই পাখিকে শনাক্ত করা সম্ভব অনেক সময়ই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ভ্রমণের সময় ফিল্ড গাইড বা অ্যাপস বা ক্যামেরার সাহায্যেও অতীথ তোলা পাখির ছবির সঙ্গে স্বাদস্য দেখও পাখি শনাক্ত করা সম্ভব হয়